সারা দিন পরিশ্রম করে রাতের দিকে যখন বাড়ি ফিরি এবং ছাদের মধ্যে উঠে দেখি যে অসংখ্য তারা আকাশের মধ্যে জ্বলজ্বল করছে ছোটো দিনের দিনগুলি মনে পড়ে আর একে একাধিকভাবে তারা আমরা গুনতে থাকি সেই যে ছোটোবেলাকার দিন মনে পড়লে যে খুবই আনন্দময় হয় এবং তারা গুনতে থাকি একের পর এক তারা গুনতে থাকি এবং এক একটি তারা ডিপ ডিপ করে জ্বলে উজ্জ্বলতা হয়ে থাকে খুবই ভালো লাগে